সারাদিনের কর্মের পরে বাড়িতে এসে যখন যোগ ব্যায়াম বা স্ট্রেস ম্যানেজমেন্ট এর ব্যাপারে আলোচনা করতে বসি বা নিজেকেই বোঝাই তখন এতটুকু বুঝতে পারা যায় যে ধ্যান করা বা যোগ ব্যায়াম করলে মানসিকভাবে অনেকটা শান্তি আসে অনেকটা নিজেকে হালকা মনে হয় এবং এটি যদি নিয়মিতভাবে প্রত্যেকদিন একই সময়ে ঠিক ঐ মাপের সময় মেনে যোগ ব্যায়াম করা হয় তাহলে শরীরও ভালো থাকে শরীরের নানারকম ক্রিয়া ইন্দ্রিয়গুলো ঠিক করে কাজ করে বলে আমার মনে হয়